হ্যালো মিনু দি আপনি আপনি তো হচ্ছে দুধ বিক্রি করেন হ্যাঁ তো হচ্ছে আমি একটা হচ্ছে ছোট হচ্ছে দোকান করছি চা কফি এসব থাকবে তো আমি হচ্ছে আপনার কাছ থেকে দুধ কিনতে চাইছি তাহলে আপনি কেমন কী দাম করেছেন দুধের কেমন কী দিচ্ছেন একটু যদি বলতেন আমি দিনে হচ্ছে চার পাঁচ লিটার আচ্ছা মানে আমি তো এই মানে ফার্স্ট খুলছি আর কি তো কেমন কী আমি তো জানি না ওই জন্য আর এদের কোনও কী ছাড় টার কিছু নেই আমার দিনে হচ্ছে ওরকমই পাঁচ চার পাঁচই লাগবে চার পাঁচ লিটারই লাগবে এবার হয়তো কোনোদিন হয়তো কমও লাগতে পারে এবারে আমি আপনাকে বলে দেবো সেরকম আর কি তার আগের দিন হ্যাঁ আমি রেগুলারই নেবো আর আপনি জল টল কিছু মেশান না তো আচ্ছা ঠিক আছে তাহলে আপনি হচ্ছে আমাকে হচ্ছে কালকে চার পাঁচ চার লিটার আগে দেবেন হুঁ তাহলে আমি তাহলে অনলাইনে করে দেবো না বিকেলে যাবো তাহলে তারপর দেবো আপনার যেটা সুবিধা হবে সেটা আচ্ছা তাহলে আমি অনলাইনে করে দেবো কালকে সকালে তাহলে নিয়ে আসবো যেয়ে হ্যাঁ আমি নিয়ে যাবো হুঁ ঠিক আছে হুঁ